কিছু কিছু উদ্ভিদ বা গাছপালা রয়েছে যা সে তার অঞ্চলেই সীমাবদ্ধ সে অঞ্চলে তারা জন্ম নেয় বড়ো হয় এবং সেই অঞ্চলেই তারা মারা যায় এইরকম কিছু গাছপালা আঞ্চলিক গাছপালা নামে পরিচিত আমার মনে হয় আমার বাগানেও আমার অঞ্চলের গাছপালা লাগানো উচিত এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা আমাদের আবহাওয়ার সঙ্গে যথোপযুক্ত তারা এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে বড়ো হয় এবং মারাও যায় সেই গাছপালা থেকে আমরা কাঠ উদ্ভিজ ফসল এবং আমরা বিভিন্ন ধরনের ফলাদিও পেয়ে থাকি আমার মনে হয় সেই গাছপালাগুলোই আমাদের বাগানে লাগানো উচিত যেগুলো আমাদের অঞ্চলে হয় বড়ো হয় এবং মারা যায় আঞ্চলিক গাছপালা আমাদের বাগানে লাগানো উচিত কারণ সেটা আমাদের আব ওয়েদারে বা আমাদের আবহাওয়ার সঙ্গে সেটা মানিয়ে নিতে পারে এবং যার ফলে কিছু কিছু আমরা চারা গাছ লাগাই খুব অল্প দিনের মধ্যেই সেগুলো মারা যায় এবং তারা আমাদের বাগানে ঠিকঠাক বেড়ে উঠতে পারে না তাই আঞ্চলিক গাছপালা হলে সেই সব গাছপালা আমাদের বাগানে মারা যায় না অর্থাৎ আমাদের লাগানোর পর যত্ন করার পর সেই গাছপালাগুলি সহজেই যে মারা যাচ্ছে এমনটা হচ্ছে না তারা বড়ো হচ্ছে এবং সময়ে ফল বা উদ্ভিজ ফসল দিচ্ছে আমাদেরকে যার ফলে আমরা লাভবান হচ্ছি অর্থনৈতিক দিক থেকে বা আমরা যে গাছটা বড়ো করলাম সেটা সহজেই মারা গেলো এমনটা হচ্ছে না যার ফলে আমাদের আঞ্চলিক গাছপালা লাগানোটা খুবই উচিত এবং সেই গাছপালাগুলো থেকে আমরা যেসব ফসল বা ফল পাই সেগুলো আমরা গ্রামীণ বা আঞ্চলিক বাজারে বিক্রি করতে পারবো যার ফলে আঞ্চলিক চাহিদা থাকবে এবং প্রত্যেকেই সেই অঞ্চলের মধ্যে সেই ফল বা ফসলগুলো কিনে খেতে পারবে বা খেতে অভ্যস্ত থাকে যার ফলে আমাদের আঞ্চলিক গাছপালা লাগানোটা খুবই দরকার